আমি আসলে মোবাইল কিনতে চাইছিলাম তো দাদা মোবাইল সম্পর্কে জানতে চাইছিলাম আর কি আমি দুটো দুটো ফোন নেব একটা আমার বাবার জন্যে নেব এএমনি কমা মানে কিপ্যাড দিয়ে যেগুলো সেটগুলো হয় ওগুলো নেব আরেকটা নেব হচ্ছে স্মার্টফোন ওটা আমি আমার জন্য নেব তো তো এবার যদি বলতেন যে কোনটার দাম কীরকম কী আছে বা সেটার কোয়ালিটি কীরকম তাহলে একটু ভালো হতো আর কি যদি সে বাবার কত দাম বলছেন দামটা বলুন ও না না আমার বাজেট তো অতটা বেশি নয় ওই ধরুন পনেরো ষোলোর মধ্যে হলে ভালো হতো আর সেক্ষেত্রে এখন তো ফাইভ জি এসেছে আমি আগে একটা এমআই এর সেট ব্যবহার করেছি সেরকম একটা তো ভালো লাগে নি কি বলে যদি অন্য কিছু ফোন বলতেন যেমন এখন ধরুন স্যামসং এর কিছু ফোন দেখি স্যামসং তো একটা ব্র্যান্ডেড কোম্পানি সেই তুলনায় ওই ফোনগুলো কীরকম কী আছে বলুন তো একটা দেখছিলাম স্যামসং টি টু যেটা ওটা দেখছিলাম দামও মোটামুটি কম আছে অনলাইনের দাম আর আপনাদের দাম কি সেম হবে না বেশি কম কীরকম কী হবে হ্যাঁ অনলাইনের থেকে আপনারা কতটা কমে দেন মানে আপনাদের যেটা প্রাইস আপনাদের সাথে অনলাইনে পাঁচ হাজারের ডিফারেন্স হয়ে যাবে তাই তো আচ্ছা আচ্ছা না আমি তো এখনই কনফার্ম করতে পারছি না আমাকে তাহলে রিয়েলমির ফোনটার ব্যাপারে বললে ভালো হতো আর কি রিয়েলমি এখন কি চলছে এবার আপনি রিয়েলমি কি নার্জোর কথা বলছেন নার্জোর ক্ষেত্রে আমি সব বুঝে গেছি মোটামুটি ভালো কিন্তু আগের সেটগুলো তো এখন ধরুন আগের সেটগুলো তো ফোর জি ছিল সেগুলো তো ততটাও ভালো চলে না হ্যাঁ মানে আগের ফোর জি সেট কি আর ফাইভজির সময়ে অতটা ভালো চলবে ওটাই বলছিলাম আর কি আচ্ছা আচ্ছা আর আমি আর একটা কিপ্যাড সেট নেব বলছিলাম বাবার জন্য ওটা কি সেই নোকিয়ার আগের যে ফোনগুলো হতো সেটা হবে মানে সেই একদম আগেরটা আমি শুনেছি আইটেল নাকি খুব তাড়াতাড়ি মানে খারাপ হয়ে যায় তো ওই জন্য আর কি আচ্ছা ঠিক আছে তাহলে আমি আপনার দোকানে কালকে যাব গিয়ে জিনিসপত্র দেখে আসব সেরকম পছন্দ হলে নিয়ে নেব ঠিক আছে ঠিক আছে রাখছি তাহলে